আমি আর আমার পরিবার একদিন বাইরে ঘুরতে বেড়িয়েছিলাম সেখানে দেখি একটি বাচ্চা কুকুর বাইরে বেরিয়েছে তার মাকে খুঁজতে তখনই রাস্তার মাঝে ও চলে যায় দিয়ে ও একটি বড়ো ট্রাক এসে নিয়ে ওকে একদম ধাক্কা দিয়ে চলে যায় আর কুকুরটি রাস্তার ধরে ছিটকে এসে পড়ে যায় এরপরে কুকুরটির কাছে আমরা সবাই মিলে দৌড়ে যাই কুকুরটি পুরো আহত অবস্থায় এবং আধমরা অবস্থাতে পড়েছিলো আমরা কুকুরটির আহত স্থানে পট্টি লাগিয়ে ওকে কোনও রকমে হসপিটালে নিয়ে যাই সেখানে হসপিটালে গিয়ে ওকে ভালো করে চিকিৎসা ওষুধপত্র এসব খাওয়ানো হয় এবং অনেক ইনজেকশনও দেওয়া হয় তারপরে আমরা কুকুরটিকে কোথায় রাখবো সেটা ভাবছিলাম তো কুকুরটির থাকা জায়গা আমরা ঠিকঠাক করে নিশ্চিত করতে পারছিলাম না তারপরে আমরা কুকুরটিকে আমাদের সঙ্গেই নিয়ে আসি আমাদের বাড়িতে এবং আমাদের বাড়িতে তাকে আমাদের একজন সদস্য বানিয়ে রাখি ওর ঠিকঠাক মতন খাওয়া দাওয়া ওষুধপত্র এইসবই চলতে থাকে ধীরে ধীরে কুকুরটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ওঠে যতদিনে ততদিনে ও আমাদের পরিবারে সাথে পুরো মিলেমিশে গেছে মনেই হয় না যে ও একজন কেউ বাইরের বা ওকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি ও এমনভাবে আমাদের সঙ্গে মিশে গেছে যেন ও আমাদের পরিবারেরই একজন আমার কোলে বসে থাকে ও তাপরে ও সবার পিছনে পিছনে ঘোরাফেরা করে আমরাও ওকে অনেকটাই ভালোবাসি আর এই যে কুকুরটির আমরা সাহায্য করেছি এটি আমার কাছে সবথেকে বড়ো কাজ এবং আমি পরবর্তীকালেও এমনি সব পশু পাখি এবং মানুষজনের সাহায্য করে যেতে চাই আর আমি এই সমাজ সেবার জন্যই আমি নিজেকে গর্বিত বোধ করি এবং আমি একাই নই পরিবারের সবাই ই এই সমাজ সেবার কাজে যুক্ত থাকে এবং আমরা সবাই এটিকে অনেক পছন্দ করি আনন্দ করি যে আমি পছন্দ করলাম আমার বাড়ির অন্য সদস্যরা কেউ পছন্দ করলো না এমনি নয় সবাই আমরা সমানভাবে এই জিনিসটিকে ভালোবেসে এবং এই রাস্তায়তেই আমরা এগিয়ে যাই